আমাদের এখানে ক্যানিং স্টেডিয়াম আছে যেখানে বড়ো ফুটবল প্রতিযোগিতা চলছে সেখানে নানান জায়গা থেকে নানান দল এসছে কম করে হলেও বারো থেকে চোদ্দোটা দল এসছে ফুটবল খেলতে সেখানে ক্যানিং স্টেডিয়ামটি খুব বড়ো হওয়ায় অনেক লোক প্রায় দশ হাজার লোক বসতে পারে স্টেডিয়ামে বা আমাদের পাড়ায় ক্লাবে প্রত্যেক বছরে খেলা দেওয়া হয় ক্রিকেট খেলা ফুটবল খেলা প্রতিযোগিতা স্টেডিয়ামের তুলনায় আমাদের খেলাটা ছোটো হলেও মোটামুটি ভালো আমাদের পাড়ায় ফাইনাল খেলার সময় ট্রফি দেওয়ার পর নৃত্য প্রদর্শন করা হয় নৃত্য প্রদর্শন করে ওদের সহযোগিতা জানানো হয় এবং খেলাটি সমাপ্ত করা হয় এবং আমাদের ক্যানিং স্টেডিয়ামেও নানান ধরনের বড় প্রতিযোগিতা চলছে এবং ক্যানিংয়ে এ ক্যানিংয়ে প্রতিযোগিতাটির নাম হচ্ছে এম এল এ কাপ যেটি ক্যানিংয়ের এম এল এ পরেশরাম দাস কৃতিত্ব এবং প্রত্যেক দিনের খেলাতে বিশেষ আকর্ষণীয় পুরস্কার দেওয়া হয় টিকিট লটারির টিকিটের মাধ্যমে যেমন বাইক সাইকেল টিভি নানান মোবাইল নানা ধরনের আসবাবপত্র পুরস্কার দেওয়া হয় প্রত্যেক দিন টে লটারির টিকিটের মাধ্যমে এবং টিকিটের টিকিটের দাম হচ্ছে তিরিশ টাকা